জল পরিশোধিত এবং বিশুদ্ধ করার জন্য কিছু অনুশীলন অনুসরণ করা হয় যেমন হচ্ছে জল হচ্ছে এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে একটি নির্দিষ্ট ব্যবহার শেষে জলকে আরও গ্রহণযোগ্য করে তোলার জন্য একটি গুণমানকে আরও উন্নত করা হয় শেষ ব্যবহারের মধ্যে সম্ভবত জল শিল্পে জল সরবরাহ সেচ নদী প্রবাহ রক্ষণাবেক্ষণ জলে বিনোদন বা অন্যান্য অনেক ব্যবহার যেমন হচ্ছে জল নিরাপদে পরিবেশে ফিরে আসা সহ আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা হয় যেমন জল দূষণকারী এবং অবাঞ্চিত উপাদানগুলি সরিয়ে দেয় বা তাদের ঘনত্ব হ্রাস করে যাতে জল তার পছন্দ মতো অন্তিম ব্যবহারের জন্য উপযুক্ত হয়ে ওঠে গৃহ সম্পদের জল হচ্ছে ব্যবহার করার পূর্বে আরও শোধন করা যেতে পারে প্রায় আমরা গ্রাম গঞ্জে জলটাকে প্রথমে গরম জল ভালো করে ফুটিয়ে নিই যাতে যেন ওটা ভালো করে ফোটানো হয় তারপরে ওটা একটু ঠান্ডা হলে সেটাকে আমরা খেয়ে থাকি এভাবেই আমরা গ্রাম গঞ্জে জল পরিশোধন করে থাকি